হ্যালো হ্যাঁ বলুন কে আপনি আমিও তো সাধারণ একটা মেয়ে বলছি ম্যাম মানে কোনো কাজ সাধারণ কোনো কাজ কাজের জন্য যে কোনো একটা কোনো কাজ কোনো ব্যবসার মধ্যে কোনো কাজ উপার্জন করা যাবে এরকম কোনো কাজ হ্যাঁ জানি ম্যাম হ্যাঁ পারি হ্যাঁ ম্যাম পারি এই এইচ এইচ এস পাশ করেছি এবার থার্ড সেমিস্টারে পড়ছি না দেই নি ম্যাম আপনি বলুন মানে যেরকম একটা সাধারণ একটা কাজ সাধারণ উপার্জন করা যাবে এরকম একটা কাজ দিলে ভালো হতো হ্যাঁ ম্যাম তা ম্যাম আচ্ছা ম্যাম